আমার তো অনেক কিছুই ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিলো কিন্তু সেগুলো আমি তা পূরণ করতে পারি নি যে আমার ইচ্ছা ছিলো ভালোভাবে লেখাপড়া শিখে একটা সরকারি চাকরি করবো এর জন্য আমি অনেক পরীক্ষা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমার ভাগ্যে তা হয় নি এখন আমার ইচ্ছা যাতে আমার স্বপ্ন আমার ইচ্ছা আমার ছেলের মাধ্যমে পূরণ হয় তার জন্য আমি নিজেকে এবং ছেলেকে উৎসাহ দিই ছেলের লেখাপড়ার দিকে খেয়াল রাখি আমার তো অনেক বয়স হলো তাই কবে বলতে কবে মারা যাবো এরকম একটা ভাবি সেই কারণে আমার একটা প্রচুর চিন্তা প্রচুর একটা ইচ্ছাও আছে তাই ছেলের পিছনে সব সময় লেগে থাকি বাবা যাতে করে একটা সরকারি চাকরি পাস একটা বিভিন্ন রকম যে কম্পিটিটিভ পরীক্ষা সেগুলো দেখ দেখে সেগুলো পরীক্ষা টরীক্ষা দে ভালোভাবে পড়াশোনা কর যাতে করে একটা সরকারি চাকরি পেয়ে যাস সেরকম তার পেছনে আমি লেগে থাকি সব সময় তাকে উৎসাহ দিই এইভাবেই আমি নিজেকেও আমি উৎসাহিত করি